পশ্চিমবঙ্গের প্রধান প্রাকৃতিক সম্পদগুলির কথা যদি বলতেই হয় তাহলে প্রথমেই বলতে হয় যে প্রাকৃতিক সম্পদের মধ্যে বিভিন্ন রকম যে কয়লার খনি রয়েছে বিভিন্ন রকম যে বড়ো বড়ো গাছ পাথরের খাদান এছাড়া সোনার খনিও কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে লক্ষ্য করা গেছে এবং অনুসন্ধানীরা বেশ অনুসন্ধান করে সেগুলির তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছে এছাড়া বিভিন্ন যে বনজ সম্পদ রয়েছে জলসম্পদ জমি খনিজ পেট্রোলিয়াম কয়লা তারপরে কেরোসিন সমস্ত রকমের খনিই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা পেয়ে থাকি এছাড়া সুন্দরবন থেকে যেসব জিনিস পাওয়া যায় যেমন ম্যানগ্রোভ অরণ্যের গাছ মধু বিভিন্ন রকমের কাঠ সমস্ত রকমের জিনিসই কিন্তু আমরা পেয়ে থাকি গঙ্গা থেকে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের বড়ো বড়ো জীব এছাড়া জল আমরা গঙ্গা থেকেই পেয়ে থাকি